শিক্ষা ক্ষেত্রে বলুন বা মিডিয়া ক্ষেত্রে বলুন ভারতের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বেশি বাংলা ভাষার প্রচলন দেখা যায় যদি সারা বিশ্বের কথা বলেন তাহলে পশ্চিমবঙ্গ ও তার লাগোয়া দেশ বাংলা দেশেই শুধুমাত্র বাংলা ভাষা ব্যবহৃত হয় সেটা শিক্ষার ক্ষেত্রেও হতে পারে মিডিয়া ক্ষেত্রে বা সাধারণ কথা বলা ক্ষেত্রে এ বাংলা ভাষা ব্যবহৃত হয়ে থাকি তবে প্রতিটা স্থানে চলিত ভাষা বা এক কথায় কথ্য ভাষা ব্যবহৃত হয় এখানে কোনো সাধু ভাষার উল্লেখ করা থাকে না যাতে সাধারণ মানুষ সেগুলো দেখতে লিখতে শুনতে বুঝতে পারে এছাড়াও বিশ্বের বহু স্থানে বাঙালিরা কর্মসূত্রে বসবাস করছে ঘটনাসূত্রে সেসব স্থানে তারা কিছু কিছু ঘর মিলে বাংলা গোলি তৈরি করেছে মানুষ সেখানে গেলে মনে হবে না আপনি অন্য স্থানে এসেছেন মনে হবে এ বাঙালি পাড়াতে এসেছেন এইভাবেই বাংলা ভাষা তার মর্যাদা প্রভাব প্রতিনিধিত্ব বজায় রেখেছে